পাঁচ চার দুহাজার ঊনিশ আট সাত দুহাজার কুড়ি ছয় তিন দুহাজার একুশ পাঁচ বারো দুহাজার বাইশ ছয় এক দুহাজার তেইশ